স্কুলের পরে সন্ধ্যার টিউশন বা প্রাইভেট ক্লাস করা আমি যা অনুভব করি ক্লাস করা ভালো কারণ স্কুলে যেটা শিক্ষা হয় সেটা টিউশনে বারবার রিপিট করা হয় সে প্রাইভেট ক্লাসে সেটা বারবার রিপিট করার ফলে সে ভালোভাবে সেটা শিখে যাচ্ছে এবং সেটা তার মাথায় রয়ে যাচ্ছে বারবার শিখে যাওয়ার ফলে সেই জন্য সবাই প্রায় ছেলেমেয়েই স্কুলে পড়ার পর তারা প্রাইভেট টিউশন নেয় টাকা দিয়ে আলাদা করে টিউশন বা পাঠশালা যায় প্রাইভেট ক্লাস করতে এবং এটা এই জন্যই শেখা সে আরো শিখতে চায় সে যতটা স্কুলে শিখছে তার ডবল সেখানে শিখতে চায় এক থেকে এক শিক্ষা শিক্ষার্থীদের সাহায্য করে শিক্ষার্থীদের সাহায্য করে সে মাস্টাররা অনেক ভালো কাজ করছে যেমন প্রাইভেট টিউশন করে তাদেরকে আরো বেশি শিক্ষাদান দিচ্ছে যাতে সেই শিক্ষাটা তারা অর্জন করে ভালো কিছু করতে পারে বা ভালো সেসব দিকে ভালো জ্ঞান অর্জন করতে পারে পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারে এই সব বিষয়ের জন্য আলাদা করে তাদেরকে প্রাইভেট টিউশন দেওয়া হয়